আপনি যে পাওয়ার যোগ ব্যায়ামের কথা বলছেন ওটা আমি খুব একটা অভ্যস্ত নই কারণ আমি এমনি যোগ ব্যায়াম করি এবারে আমি যদি কোনো ট্রেনার পাই বা পাওয়ার যোগ ব্যায়ামের উপকারিতা জেনে যদি আমার ভালো লাগে আশা করি আমি ওই পাওয়ার যোগ ব্যায়ামটা অভ্যাস করতে পারব